আমার প্রধানত বিয়েবাড়িতে পরার জন্য ফরমাল ফরমাল জুতো পছন্দ মোটামোটি হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে দেখান হ্যাঁ কম বেশি সবরকমই দেখান যদি পছন্দ হয় নেওয়া যাবে আমার পায়ের সাইজ হল এই আট দেখান আট আট হয়ে যাবে না লেশ লেশ দেওয়া দেখান না আমি প্রধানত মানে একটু খয়েরি একটু মাটি কালারের দেখান এটা আমার কোনটা ব্রাউন হ্যাঁ ব্রাউন ব্রাউন ব্রাউনের দিকে মিডিয়াম দেখান

হ্যাঁ হ্যাঁ নতুন কালেকশন দেখালে তো ভালোই হয় দেখান ঠিক আছে দেখান দেখুন পছন্দ হলে না হলে ফরমাল না নিয়ে ক্যাজুয়াল নেওয়া যাবে দেখা যাক হ্যাঁ ঠিক আছে দিন দেখি একটু সাইজটা ঠিক মতো পরে দেখি পায়ে লেশ অসুবিধা নেই একবার পরে দেখি না যদি ভালো লাগে তো নেওয়াই যায় আচ্ছা ঠিক আছে দেখছি পরে দেখি এটাও যদি পছন্দ হয় তো এটাই নেওয়া যাবে এটা ফাইনাল করে দিন